প্রার্থনা বা পূজা সম্পর্কে আমার পছন্দের বিষয়গুলো হল যখন অষ্টমীর দিন সকালে অঞ্জলি দেয় তো সবাই মিলে যে সকাল থেকে না খেয়ে থাকা বা তার আগের দিন নিরামিষ খেয়ে থাকা দিয়ে সবাই মিলে পুজো দিয়ে এসে দুপুরবেলা লুচি তরকারি খাওয়া অন্য কিছু না খাওয়া তো এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে এবং এইগুলি আমার কাছে খুবই আবেগ আর অনুভূতি হিসাবে কাজ করে কারণ সকল মানুষ একসঙ্গে লাইন দিয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ভালোবাসা বিনিময় করে তারা একসাথে অঞ্জলি দিচ্ছে জিনিসটা খুবই ভালো লাগে একই সাথে সবাই সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে দাঁড়িয়ে ওই যে অঞ্জলিটা দেয় তো এটা আমার কাছে খুবই পছন্দের বিষয়